আমার রাজ্যে যে মিডিয়া রয়েছে তা কিন্তু স্থানীয় অর্থনীতি বা সম্প্রদায়কে বিশেষ ভাবে সমর্থন করে যে কোনো অর্থনৈতিক দিক থেকে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তখন কিন্তু মিডিয়া এসে সেটিকে প্রকাশিত করে এবং মানুষের কাছে পৌঁছে দেয় তাতে কিন্তু অনেক সুবিধা হয় সাধারণ মানুষের এ ছাড়া মিডিয়ার যে অগ্রগতি তার কারণে কিন্তু নতুন চাকরির যে বিকল্প তা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে পাওয়া যাচ্ছে প্রথমত ধরুন আপনি প্রাইমারি যে টেট পরীক্ষা হয়েছে তাতে কিন্তু মিডিয়া অনেকটা সাহায্য করেছে সাধারণ মানুষকে পরীক্ষা দেওয়া পর্যন্ত তারপর ফলাফল বের করা পর্যন্তও কিন্তু অনেকটা সাহায্য করেছে